হ্যালো হ্যাঁ বলছি আমার তো যে নিউ মডেলের ওষুধগুলো এসছে আপনার কাছে তো ওষুধগুলো আমাকে দিতে হবে তো আপনি অন্তত বিশেষ করে ওগুলো সব প্যাকেটিং করুন আ এবং হচ্ছে হ্যাঁ আমি লিস্টগুলো লিস্ট করে দিচ্ছি আর আপনি টাকাও আমি আপনাকে অনলাইনে পাঠিয়ে দেবো কিন্তু আপনি ওষুধ পাঠিয়েই দিলেই তবে পাঠাবো কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যে ভালো করে সুন্দর করে পেটটি গুছিয়েই দেবেন কিন্তু ওই লেবাররা না ঠিক মত গুছিয়ে আনতে চায় না ওরা রাস্তাঘাটে এখানে ওখানে ছড়িয়ে ফেলবে আর জানেন তো ওষুধ মেডিসিনের কি দাম এখন হ্যাঁ আপনি হয়তো ঠিক পাঠাবেন কিন্তু আসার সময় ঠিক মতন আসবে না আর দেখুন আপনি আর আপনার আপনার ব্যবসা আমি আমার ব্যবসা বুঝি কিন্তু কিন্তু আপনি তো জানেন তো লেবাররা আর সেইভাবে যত্ন নেয় না লস হলে মালিকের গেলো হ্যাঁ কিংবা আপনার ঘাড়ে উঠলো এটাই হচ্ছে ব্যাপার তো আপনি পর পর প্যাকেটিং করে সুন্দর করে সাজিয়ে দেবেন আর প্যাকেটের গায়ে আমার নামগুলো লিখি লিখে নেবেন তাহলে আবার এরটা আরেকজনের কাছে যাবে কেন আপনি একজন হোলসেলার বিজনেসম্যান কাছে আপনার থেকে তো অনেকেই অর্ডার দেবে আর আগে যেমন একবার হয়েছিলো বেশ পালটি পালটি গেছে হ্যাঁ আমার নামগুলো লিখে লিখে দেবেন দরকার আমার ফোন নাম্বারটাও লিখে দেবেন আর ওই গাড়ির যে ড্রাইভার ওকে বলে দেবেন আমার ওই ঠিকানায় নামিয়ে দিতে হ্যাঁ ও তো অনেক জায়গায় নামাবে তো আমার ঠিকানাটা সেইভাবে আস্তে আস্তে মানে ওত গুছিয়ে লিখে দিয়ে দেবেন আমার ঠিকানাটাও আমার ফোন নাম্বারটাও পাশাপাশি বসিয়ে দেবেন আর একটা কথা ছিলো আমার যে ওষুধের মধ্যে আগে একবার একটা ডেট ওভার ওষুধ চলে এসছিলো তো ওটা একটু চেঞ্জ করে দেবেন হ্যাঁ ও কেন ওটা বাচ্চাদের ওষুধ বিশেষ করে আমি তো মারাত্মক একটা ভুল করেই ফেলেছিলাম তো সে হোক আমার দ্বারা ভুলটা হয় নি আমি দেখে ফেলেছিলাম ত ওটা আপনি যেন পাঠাবেন না ঠিক আছে তহলে কথা এ পর্যন্ত হলো হ্যাঁ হ্যাঁ চেক করে পাঠিয়ে দেবেন ঠিক আছে ঠিক আছে